বর্তমানে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এখন সমস্ত কিছুই আমাদের হাতের মুঠোয় চলে এসেছে তো ভ্রমণ শিল্প প্রযুক্তি বিভিন্নভাবে কাজে লাগছে আমরা ঘরে বসেই এখন টিকিট বুকিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট বা ট্রেনের টিকিট বা বাসের টিকিট বিভিন্ন অ্যাপের মাধ্যমে এছাড়াও অ্যাপের মাধ্যমে হোটেল বুক করা রেটিং চেক করা সেখানকার সেই হোটেলের রেটিং দেখে আমরা নিজেদের পছন্দ মতো হোটেল বুক করতে পারি এছাড়াও বাস ট্রেনের টিকিটের ড্রাইভার টিকিট কাটার সময় আমরা বিভিন্ন সিটের অ্যালোকেশন দেখে আমরা নিজেদের মতো সিট চুস করতে পারি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যারা আগে গিয়েছেন তাদের ভিডিও দেখে আমরা ওই জায়গা সম্বন্ধে অবগত হই সেখানকার আবহাওয়া কী রকম সেখানকার পরিবেশ কী রকম বিভিন্ন তথ্যগত ভিডিও আমরা অনলাইনে বা ইউটিউবের মাধ্যমে জানতে পারি সেখানকার জায়গা সম্বন্ধে তো এই সমস্ত কিছু ভ্রমণ শিল্পকে অনেকটাই উন্নত করেছে যার ফলে মানুষ এখন যথেষ্ট সচেতন এবং কোনো জায়গায় ভ্রমণ করার আগে সেই জায়গা সম্বন্ধে অবগত হলে সমস্তটাই খুব সহজ হয়ে যায় প্রযুক্তি আমাদের কাছে অনেকটাই সহজ করে দিয়েছে এবং এতে ভ্রমণ শিল্পের উন্নতি অগ্রসর হচ্ছে এবং বর্তমানে ভ্রমণ শিল্পে বা পর্যটন শিল্পে বাংলা তথা ভারতবর্ষ অনেকটাই উন্নতি করেছে